আমার একটি সুন্দর একটি উক্তি প্রতিনিয়তই আমার মনের মধ্যে প্রতিধ্বনিত হয় যেমন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে এই অংশটি হঠাৎ দেখা কবিতা থেকে নেওয়া এখানে কবি বোঝাতে চেয়েছেন আমরা সময় এবং সিচুয়েশান এর জন্য অনেক সময় অনেকের সাথে যোগাযোগ করতে পারি না বা অনেক কিছু আমরা হয়তো সব সময় ধরে রাখতে পারি না কিন্তু আমাদের মনের মধ্যে সেই এষণা থাকে যেমন আমরা অনেক রিলেটিভস বা রয়েছে যাদের যাদের আমরা সবসময় হয়তো তাদের সাথে থাকতে পারি না বা তাদের সাথে সবসময় কথা বলা হয়ে ওঠে না কিন্তু তাদের তারা সবসময় আমাদের মনের মাঝে থাকে তাই আমরা এই লাইনটি দ্বারা বোঝানো হয় যে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে মানে রাতে যে সমস্ত তারাগুলো আকাশে ওঠে সেগুলো প্রত্যেকটা তারাই কিন্তু দিনেও থাকে কিন্তু আমরা তাদের দেখতে পাই না কারণ সূর্যের আলোর সূর্যের আলোর মধ্যে সেই তারাদের আলোটা এবং তারা তারাগুলো পিছিয়ে যায় কিন্তু তারা দিনেও থাকে তারা দিনেও বিদ্যমান তাই এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদের মনে তারা থাকে কিন্তু কথা বলে হয়ে কথা বলা হয় না বা সব সমময় বলা হয়ে ওঠে না তার জন্য এমন নয় যে আমরা তাদের ভুলে যাই তাদের তারা মনে থাকে হুম এইভাবেই এই কবিতাটি সব সময় আমার মনের মধ্যে প্রতিধ্বনিত হয়